লোকের বিয়েতে উপহার দেওয়াটা আমার খুবই ভালো লাগে আর নিজের বিয়েতেও অনেক উপহার পেয়েছি তাই সুতরাং উপহার জিনিসটা সবারই ভালো লাগে কেউ কাউকে যদি কোনও উপহার দেয় সেই জিনিসটা খুবই আকর্ষণীয় বা তার কাছে খুব আনন্দদায়ক হক হয় উপহার যাই হোক না কেন উপহার জিনিসটাই খুব ভালো লাগে শুধু বিয়েতে না যে কোনও অনুষ্ঠানেই উপহার দেওয়াটা সবার কাছে খুব ভালো লাগে আর যৌতুক জিনিসটা তো আগে ছিল এখনকার দিনে যৌতুক জিনিসটা হয় না বা যৌতুক দেওয়াও হয় না তাই যৌতুক জিনিসটা আমার কাছে খুব পছন্দ নয় আমার নিজের একটা মেয়ে আছে তাকে যদি আমি কোনও দিন বিয়ে দিই তাকে আমি যৌতুক দোবো না যৌতুক না দিয়েই বিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর উপহার তো দেবোই উপহার সে যাই হোক না কেন উপহার কম দামের হোক যাই হোক উপহার জিনিসটাই খুব সুন্দর উপহার মানে যদি উপহারটা আরও র্যাপিং করা থাকে বা কোনও কোনও জিনিস দিয়ে তাকে মোড়ানো থাকে সেই জিনিসটা যখন খুলবো খুলে জিনিসটা ভিতর থেকে কি আছে কি আছে ভিতরে সেই সেই জিনিসটাই মানুষের কাছে খুব আনন্দদায়ক হয় তাই উপহার দেওয়া বা উপহার নেওয়া দুটোই আমার কাছে খুব ভালো লাগে আর আমি খুব ভালোও বাসি